পশ্চিমবঙ্গে কিছু জনপ্রিয় রেস্তোরাঁ বা স্থানীয় খাবার স্টলগুলি হলো যা পর্যটকদের ট্রাই করা উচিত যেমন বর্ধমানের সীতাভোগ শক্তিগড়ের ল্যাংচা কফি হাউস রয়্যাল হোটেল ল্যাজিজ হোটেল কলকাতার কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট ফুড গ্যালাক্সি মলের পিৎজা আর বিভিন্নধরণের খাবার